হ্যালো হ্যাঁ আমি সুব্রত পান বলছি বলছি আপনার ওই রুচিতম দোকানটিতে কি ফ্রাই মোমো পাওয়া যায় আর আপনার দোকানটি কি রবিবার খোলা থাকবে আর যদি ফ্রাই মোমো পাওয়া যায় তাহলে আপনি আমাকে একটু বলুন আর আপনার দোকান থেকে কি ডেলিভারি করা হয় যদি ডেলিভারি করা হয় আমার এই নম্বরে একটু কল করে জানাবেন আর আমার ওই এক প্লেট ফ্রাই মোমো এবং এক প্লেট বিরিয়ানি একটু ডেলিভারি করে দিতে হবে তো যদি সেটা আপনার সম্ভব হয় তাহলে আপনি আমাকে একটু কল করে জানাবেন